আমি চামরুসাই গ্রামে প্রত্যেক সপ্তাহে যাতায়াত করি কারণ সেখানে আমার বড় ছেলে অর্ঘ্য মাহাতো পড়াশোনা করে তাই আমি দেখাশোনার জন্য প্রত্যেক সপ্তাহে আমি চামরুসাই গ্রামে পরিদর্শন করে থাকি এবং আমি শহর বলতে ঝাড়গ্রামে প্রায় মাঝে মধ্যেই যাওয়া হয় আমি সেখানে একটা এনজিওর কাজ করি সেজন্য আর আমি কোনোকিছু কেনাকাটার জন্য আমি ঝাড়গ্রাম শহরে মাঝেমধ্যেই যাতায়াত করি